বর্ধমান জেলা ধানের জন্য বিখ্যাত ধান আমরা বীজ রোপণ করি বীজ রোপণ করে ধান হয় ধান থেকে আমরা ধান ঝারাই করি ধান কাটা হয় ধান কাটার পরে আমরা ধান ঝারাই করি ধান ঝারাই করে বস্তা ভরে বাড়ি এনে ওটা সেদ্ধ হয় সেদ্ধর পরে আমাদের সেদ্ধর পরে আমরা ওটা শুকাই শুকানোর পরে ওইটা মেশিনে নিয়ে আমরা ওটাকে ঝারাই করি ঝারাই করার পরে আমাদের ধান থেকে চাল বের করি চাল বের করার পরে আমাদের ওই চাল ঝারাই করে কিছু আমাদের রাখা হয় কিছু রান্নার জন্য কিছু আমাদের প্রধান ভাত ও প্রধান বাঙালির খাদ্য হল ভাত ভাত কিছু আমরা বিক্রি করে আমরা কিছু পয়সা উপার্জন করি ধা পয়সা উপার্জন করি আর তুলো আখ থেকে আমাদের চিনি হয় রস পাই র চিনি আমরা আর তুলো থেকে আমরা বালিশ করি গদি করি তোশক করি আর শস্য থেকে শস্য থেকে আমরা তেল পাই আর তেল ওই তেল শস্যের খোল গরুর খাদ্যর জন্য ব্যবহার করা হয় ডাল আমাদের প প্রধান ফসল ডাল তামাক থেকে তা শাকসবজি ইত্যাদি থেকে আমাদের সবকিছু আমরা বজ্র বজ্র হয় শস্যে বিক্রি করা হয় করতে গিয়ে ফ ফলের মধ্যে কোন আম হয়েছে গ্রীষ্মকালে বেগুন হয়েছে শীতকালে আমরা আম থেকে আম পাই বে পেঁপে আর আম বেগুন আমরা গি শীতকালে ব্যবহার করি